আমার প্রিয় ঘোড়ার জাত হল স্পেনীয় ঘোড়ার জাত যা আন্দালুশীয় ঘোড়া নামে পরিচিত তা আমার খুবই প্রিয় এই ঘোড়ার প্রজাতি যুদ্ধের ক্ষেত্রে খুবই দক্ষ স্পেনীয় সরকার কূটনীতির হাতিয়ার হিসেবে এই জাতের ঘোড়া ব্যবহার করেছিলেন এই জাতের ঘোড়াগুলি দীর্ঘ ঘন ঘাড়ের লোম এগুলি বেশিরভাগই ধূসর রঙের হয়ে থাকে তাছাড়া অন্যান্য রঙেরও পাওয়া যায় এই ঘোড়ার বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য এগুলি বেশ চড়া দামে বিক্রি হয় তাই এই জাতের ঘোড়া আমার ভীষণই পছন্দের